হ্যাঁ বলুন কে বলছেন

হ্যাঁ হ্যাঁ সোমবারের দিকে হ্যাঁ সোমবারে আমি ফাঁকা আছি সোমবার কী সারা দিন দেখুন অ্যাকচুয়ালি এ মডেলের বিষয়ে হলে চার্জটা একটু বেশি লাগবে আপনার কতো সময় থাকতে হবে বলুন ও চার থেকে পাঁচ ঘন্টার মতো লাগবে তো যেতে হবে কখন হ্যাঁ আপনার আপনার কোথায় তোমার বাড়িটা কোথায় বীরভূমে তা বীরভূমে ঠিক আছে তাহলে আমার তো এখান থেকে যেতে তাও ঘন্টা খানেকের মতো সময় লাগবে হ্যাঁ ওইটাই সব থেকে ভালো

হ্যাঁ ঠিক আছে